আমার রান্নাঘরে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি হলো মিক্সার মেশিন গ্রাইণ্ডার গ্যাস সিলিণ্ডার ওভেন বা এখন যেসব ইলেকট্রিকের পাওয়া যাচ্ছে যেমন মিক্সার মেশিন সেগুলো আমরা ইলেকট্রিক এর থেকেই বৈদ্যুতিক যন্ত্রপাতির আগেকার যেমন ছিল শিল নোড়া তাই এখন উন্নত হয়েছে এখন কেউ আর ওইগুলো ব্যবহার করে না বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন মিক্সার মেশিন এখন প্রত্যেকটা মানুষ মিক্সার মেশিন ব্যবহার করে বা আগে মানুষ আগেকার মানুষ যেমন এমনি রান্না হতো এখন তো উন্নত হয়েছে গ্যাস সিলিণ্ডারে মানুষ রান্না করে যেমন ওভেন ওভেনে যেমন গ্যাসে সিলিণ্ডার এখন ব্যবহার করে প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা বাড়িতে এখন কেউ আর গ্যাস ওভেনে রান্না করে কেউ আর আগেরকার মতো কেউ আর উনুনে রান্না করে না আর প্রত্যেকটা মানুষ এখন প্রত্যেকটা মানুষই মিক্সার মেশিন আমিও খুবই এখন মিক্সার মেশিন বা মাইক্রো ওভেন এখন বেরিয়েছে ইত্যাদি সব ব্যবহার করে আমরাও বাড়িতে এই জিনিসগুলি ব্যবহার করে থাকি